আমি বাস্তবে বিষয়ের সমস্য্যা সমাধানের সেক্টর ভূমিকা ব্যাখ্যা করতে অবশ্যই পারব কারণ বাস্তব বিষয়ে সমস্যার সমাধান মানুষের জীবনের প্রচুর উন্নতির ভূমিকা পালন করে তো আপনি বাস্তবে অনেক কিছুই শিখবেন বা জানবেন তো আপনাকে সেগুলি অবশ্যই জানার দরকার যে কীভাবে কী উন্নতি হচ্ছে জিনিসগুলোর বিশ্বের সমস্ত সমাধানের মানুষের জীবনের উন্নতির ভূমিকাই বেশিরভাগ ব্যাখ্যা করতে হবে তো বিশ্বের সমস্যা সমাধানগুলি হলো যে মনে করুন কোনো মানুষ কোনো সমস্যায় পড়ে আছে তো সেই সমস্যার সমাধান নিজেকেই বের করতে হবে তো আপনার কেউ আপনাকে সহায়তা করবে না যে আপনি সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসবেন নিজের কাজ নিজেকে অবশ্যই করা উচিত তো এগুলো আর কি ব্যাখ্যা করতে বলা হয়েছে